আমি আমার বাড়িতে এই যতটুকু জায়গার মধ্যে গাছ লাগিয়েছি এবং লাগানোর কারণ হচ্ছে কিছু উপকার পাওয়ার জন্যে যেমন আমি বাড়িতে তুলসি গাছ আছে সেই তুলসি গাছ আমার বাড়ির মায়েরা বোনেরা পুজোর জন্যে লাগে এবং তুলসির বিরাট গুণ আছে তুলসি পাতাকে আমি প্রতি সকালে খাই এবং যখন সর্দি করে মধু দিয়ে তুলসি পাতা খাই খেলে আমার সর্দি ভালো হয়ে যায় এবং আমাদের বাড়িতে জবা ফুল টগর ফুলের গাছ আছে বাড়িতে মা বাবারা পুজো করে তারপরে নারকেল গাছ আছে সেই নারকেল আমরা জল খায় এবং সেই নারকেল কেটে আমি মুড়িয়ে খাই এবং যখন আমাদের পুজো পার্বণ হয় নারকেল দিয়ে নারকেল নাড়ু হয় তারপরে আমাদের বাড়িতে থানকুনি পাতার গাছ লাগিয়েছি থানকুনি পাতা খেলে শরীরের পক্ষে ভালো থাকে পেট ভালো থাকে এবং ব্রাহ্মি শাক লাগিয়েছি আমার বাগানেতেই ব্রাহ্মি শাক লাগিয়েছি তাতে আমাদের ব্রাহ্মি শাক খেলে শরীরের বুদ্ধি বাড়বে আর আমারা যেটা আছে এখন যেটা হচ্ছে